মাঝেমধ্যেই আমি বাড়িতে নিজে রান্না করি মাকে সাহায্য করার জন্য বা নিজের যদি কিছু খেতে ইচ্ছা করে তখন আমি রান্না করি অনেক সময় কী হয় রান্না করতে গিয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেমন কিছু দিন আগেই হয়েছে আমার প্রথম দিন হাতটা পুরো পুড়ে গেল আগুনে পরের দিন আবার মাছের তেল পড়ে হাতে ফোস্কা পড়ে গেল তো আমার হাতটা খুব খারাপ অবস্থা ছিল তারপরে ঐ জায়গাটা এমনই অবস্থা হয়েছিলো যে আমাকে ডাক্তার দেখাতে হয়েছিলো এবং ওষুধ লাগিয়ে সেই জায়গাটা সেরে গেছিলো কিন্তু দাগটা এখনো পর্যন্ত আছে সুতরাং আমাকে হয়তো আরও সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আমার হাতটা না পুড়ে যায় এবং আমি যখন রান্না করছিলাম তখন আমি ভুল করে তাড়াতাড়ির ঠেলায় আমি যে জিনিসটা ঢাকা দেওয়া ছিল সেই জিনিসটা আমি হাত দিয়ে তুলতে গিয়েছিলাম যার জন্য আমার হাতে ভাপটা লেগে পুরো পুড়ে যায় পুরো হাতটা তো এখনো সেই সাদা দাগটা পুরো হাতে আমার লেগে রয়েছে আর দাগটা হয়তো সহজে উঠবেও না তাই আমি এবারে চেষ্টা করবো যখনই রান্না করবো তখন দুর্ঘটনা যাতে না ঘটে আমার হাতটা যাতে না পুড়ে যায় তো আবার ডাক্তারের কাছে ছুটতে হবে এবং এটা খুব খারাপ যার জন্য আমার হাতে দাগও হয়ে গেছে